হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের এডুকেশন সেন্টারে আপনার মেয়েকে ভর্তি করাতে পারেন কিন্তু আমাদের এডুকেশান আমাদের এডুকেশান সেন্টারের রুলস আছে সেই রুলস অনুযায়ী তাকে মেনে চলতে হবে এবং আমাদের ফি মাসে মান্থলি তিন হাজার থেকে চালু এবং আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিতে পারেন আমাদের এইখানে কোয়ালিফিকেশান এ এন এম জি এন এম উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে হ্যাঁ হ্যাঁ বয়স টোয়েন্টি ওয়ান প্লাস হলেই চলবে আমাদের টু মান্থ ওনলি হ্যাঁ আমাদের পাশেই আমাদের যে ইন্সটিটিউট সেটার পাশেই আমাদের হোস্টেল আছে সেখানে আপনি আপনার মেয়েকে ভর্তি করাতে চাইলে করাতে পারেন হ্যাঁ থাকার ব্যবস্থা আছে ডকুমেন্টস আপনার যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড মানে যা যাবতীয় জিনিস লাগে আর কি সেই সমস্ত আনলেই চলবে আপনি ফার্স্ট জানুয়ারি থেকে আসতে পারেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ